হ্যালো দাদা আপনি কি ক্যাব কল সেন্টার থেকে বলছেন তো আমি না মানে শিলিগু জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় একটি ক্যাব বুক করি এবং শিলিগুড়িতে পৌঁছে পৌঁছে যাই পৌঁছে গিয়ে ওখানে আমি তাড়াহুড়োতে ক্যাব থেকে নেমে পড়ি এবং সেই ক্যাবের মধ্যে আমার নিজেস্ব একটি পাস এবং পাসের মধ্যে আমার ডকুমেন্টস এবং টাকা পয়সা কিছু রয়ে গেছে তো আপনি যদি আপ আমাকে একটু সাহায্য করেন তো খুব ভালো হতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনি আমাকে সেই ক্যাব ট্যাক্সিওয়ালার নম্বর অথবা সেখানে একটু যোগাযোগ করে যদি দিতে পারে পারতেন তাহলে খুব ভালো হতো তো আপনি আমাকে একটু প্লিজ সাহায্য করুন যাতে আমি আমার নিজস্ব পার্স এবং আই ডি ফে ফিরত পাই ধন্যবাদ দাদা